হ্যাঁ আমার পরিচিত অনেকেই আছে যাদের কাছে কলেজের ডিগ্রি আছে হ্যাঁ আমি মনে করি তারা তাদের নিজেদের জন্য ভালো করেছে কারণ আজকালকার যুগে প্রত্যেকেরই দরকার শিক্ষা লাভ করার বা শিক্ষা অর্জন করার সে ক্ষেত্রে কলেজ আমাদের কাছে উচ্চশিক্ষার একটা জায়গা তো উচ্চশিক্ষা লাভ করা বা প্রস্তুতি নেওয়া চাকরির জন্য প্রস্তুতি নেওয়া কখনই খারাপ না প্রত্যেকেরই উচিত তাদের উপর ভরসা রাখা এবং তাদের নিজের উপর একটু জোর দেওয়া যে হ্যাঁ আমরাও পারি বাট কিন্তু এমনটা না যে সকলেই সফল হয় সকলেরই চেষ্টা করা উচিত সফলতা সব কেউ পায় কেউ পায় না তার মনে এটা না যে সফল হব না এই ভয়ে আমি কলেজে যাব না বা ডিগ্রি নেব না তো আমার মনে হয় তারা নিজেদের জন্য ভালো কাজই করেছে এবং আমার মনে হয় প্রত্যেকেরই এই ডিগ্রি বা কলেজে যাওয়া এবং ডিগ্রি নেওয়াটার খুবই দরকার রয়েছে